আমি কাপড় ধোঁয়ার জন্য বরাবর সানলাইট ব্যবহার করি এবং ছাদে একটা শেড বানিয়েছি তাতে শীত গ্রীষ্ম বর্ষা সব পরিস্থিতিতেই কাপড় শুকনো করা যায় এবং ট্যাপের জল সহজে নষ্ট করিনা যতটুকু প্রয়োজন হয় ততটুকু ব্যবহার করি